আমি আমার যে মাতৃভাষা বা আমার যেটা আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষার বাইরে গিয়েছিলাম আমি পুরোপুরি হিন্দি ভাষাভাষী একটা জায়গা সেটা হলো উত্তরপ্রদেশের লখনউ তো আমার যেহেতু হিন্দি ভাষার ওপর সেইভাবে দক্ষতা ছিলো না তো সেইখানে যেয়ে আমার খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়েছিলো কিন্তু আমি মানিয়ে নিয়েছিলাম কীভাবে কারণ আমার কাছে এখনকার আধুনিক যে মোবাইল ব্যবস্থা সেটা আমার হাতে ছিলো তো সেটা থাকার জন্য আমি যে জায়গায় যাচ্ছিলাম সেটা গুগুলে খোঁজার পর সেখানে পৌঁছাচ্ছিলাম এবং সেই ভাষাভাষী যে মানে সেই ভাষার ওপর যেহেতু আমি দক্ষ ছিলাম না তো কী বলতে হয় সেটা অনেকটা আশেপাশে মানুষের সাথে এবং আমার সাথে যিনি বন্ধু ছিলেন ওনার কাছে শিখে নেওয়ার পর কিন্তু সেভাবেই বলছিলাম বা কিছুটা ওর সাহায্য নিয়ে বলছিলাম তো এভাবেই আমি সেখানে মানিয়ে নিয়েছিলাম